হ্যালো বাবা হ্যাঁ বলছিলাম তুমি যে বাইকটা কিনে দিলে বাইকটা চালানো তুমি শেখালে না চলো হাওড়া ময়দানে গিয়ে একদিন তুমি আমাকে চালানো শেখাও

হ্যাঁ তারপর ও তা তু তা তু

ঠিক আছে তাহলে কবে যাবে বলো দুজনে তাহলে গাড়ি চালানো শিখব তুমি আমাকে শেখাবে গাড়ি চালানো ঠিক আছে তাহলে একদিন তাহলে যাওয়া হবে দুজনে তাহলে গাড়ি চালাব

তা তুমি তাহলে কবে কতদিন পর আসছ তাহলে আ আসলে তো তবে হাওড়া ময়দানে গাড়ি চালানো শিখতে যাব